হ্যাঁ হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ হ্যাঁ শুরু হয়েছে বলুন কীভাবে সাহায্য করতে আচ্ছা আচ্ছা আচ্ছা কটা থেকে শুরু হয়েছে আচ্ছা আচ্ছা ওটা সপ্তাহে চারদিন করে দেওয়া হচ্ছে ঠিক আছে সোম মঙ্গল বৃহস্পতি আর শনি

না না আমাদের প্রতিদিন দুশো পিস করে ভ্যাকসিন আসে ঠিক আছে তো এবার যত জন নাম লেখান তেনারা প্রত্যেকেই পান প্রথমে যারা মানে এখানে এসে নাম লিখিয়ে যান না তার পরের দিন হবে না না অগ্রিম বলতে দেখুন পরের দিন আবার আপনাকে নাম লেখাতে হবে আপনি লিখিয়ে দিয়ে পালিয়ে চলে গেলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ডকুমেন্টস আপনার আধার কার্ড লাগবে ঠিক আছে আর কিছু লাগবে না এবার না এটা এবার যদি ভোটার কার্ডটা থাকে তাহলে নিয়ে আসবেন কারণ হচ্ছে মানে আঠেরোর নীচে পর্যন্ত ওটা তো হচ্চে কোভ্যাক্সিন দেওয়া হচ্ছে আর বাকিদেরকে কোভিশিল্ড আর কোভোভ্যাক্স তো আপনার বয়স কত না ওই তো যাদের আঠরো থেকে আঠোরো থেকে তার পরবর্তী ঠিক আছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ অবধি তাদের হচ্ছে ফার্স্ট ডোজ শুরু হবে ঠিক আছে আর পঁয়তাল্লিশ থেকে বাকিটা ষাট বা তার উপর তাদের সেকেন্ড ডোজ হবে ঠিক আছে প্রথম ডোজ না না না না না না না না ওই সব ওই সব কিছু নেই তবে মদ্যপান ধূমপান চলবে না আর একটু নর্মাল একটু নর্মাল খাবার খাবেন কম মশলাযুক্ত হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ